হ্যালো বলছি সিমরানদি বলছেন আমি এই আপনার বাড়ির কাছাকাছি বলছি একটু দূরে শুনলাম আপনি নাকি মহিলা সমিতির হেড হয়েছেন এখন ওই সেলসের গ্রুপের তাহলে আপনি কি ওই আমাদের একটা ওই সহায়ক দল করব বলে ঠিক করছি সেটা কি আপনি করে দিতে পারবেন হ্যাঁ আমাদের পাশাপাশি দশজন লোক সব সুবিধা টুবিধা চারদিকে শুনে করবে বলে অনেকদিন ধরেই ঠিক করছে তখন ঠিক করলাম তাহলে করব তারপরে শুনলাম আপনি নাকি এখন ওই দায়িত্বটা নিয়েছেন তাহলে আমরা এটা করতে চাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে ডকুমেন্টসগুলো সব ঠিক করে রাখব আপনি আসবেন না আমাকে যেতে হবে আর এই দলটা করলে কী সুবিধা আপনি একটু বলতে পারবেন হুম হুম আচ্ছা বারো পারসেন্ট সুদ মানে সুদটা তো একটু বেশি মনে হচ্ছে ওটা কি টাকা জমা দিলে কিছু ছাড় পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এগুলো সব ডকুমেন্টসগুলো ঠিক করে নিই নিয়ে আপনাকে একদিন ফোন করব ঠিক সব হয়েই আছে ফোন করব আপনি একদিন তাহলে আমাদের ওইখানে যাওয়ার মতো সুবিধা মেয়েমানুষ তো একটু কষ্ট যেতে হবে আর কি আপনি এলে ভালো হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা শুনেছি হ্যাঁ এটা শুনেছি আমি এগুলোই জানব যেদিন আপনি এসে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সেদিন আমি এগুলো জিজ্ঞাসা করে নেব ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে